সাঁতার শেখার সময় কান এবং অন্যান্য শরীরে যেই জায়গাগুলোই আঘাত লাগে সেই আঘাতগুলো প্রতিরোদ করার একটাই উপায় কানে যতে না জল ঢোকে সে জন্য তুলো দিয়ে কান চাপা দিয়ে রাখতে হয় বা সাঁতার কাটার সময় কানে এক ধরণের ক্যাপ পাওয়া যায় সেই ক্যাপটিকে পরিয়ে রাখলে কানে জল ঢোকে না তাছাড়া সাঁতার কাটার নিয়ম হলো সোজা পড়ে যাওয়া চলবে না তাতে পেটে ও বুকে আঘাত লাগতে পারে পেটে ও বুকে আঘাত লাগার সাথে সাথে কিন্তু পিঠেও আঘাত লাগতে পারে তার জন্য অনেক ক্ষতি হয় এবং সাঁতার কাটার সময় যে পোশাক বা গগোলস পরতে হয় সেটা পরলে পোশাক পরলে যে আমাদের শরীরটা এগিয়ে যাবে সেই ভাবেই এগিয়ে যাবে অন্য পোশাক ঢিলেঢালা পোশাক পরলে পা আটকে যায় জামার সাতে এবং সেই জন্য টাইট ফিটিংস পোশাক পরলে পা আটকাবেবে আটকাবে না এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং চশমা পরলে সেই চোখে জলের ঝাপটাটা লাগবে না চোখটা অনেক রকমভাবে আটকে সাহায্য করবে চশমাটা পরে থাকলে সেই জন্য চা চশমা ও ক্যাপ পরে থাকলে খুবই সুবিধা ক্যাপ পরে তার মাথায় ক্যাপ পরে থাকলে যে চুল চোখের সামনে আসবে না বা মুখে ঢুকে যাবে না জলের ঝাপটাতে চুলগুলো অসুবিধায় ফেলবে না এ জন্য সাঁতার কাটার সময় ক্যাপ এবং চশমা ও টাইট পোশাক পরতে হয়